সৌরজগতের উৎপত্তি এবং বিবর্তন সম্পর্কে আমাদের বোঝার বর্তমান অবস্থা হচ্ছে ভূগোল আমরা লক্ষ্য করতে পারি বর্তমানে যদি মহাবিশ্ব সম্পর্কে বা সৌরজগৎ সম্পর্কে আমরা কিছু জানতে চাই তখন আমাদেরকে ভূগোল অবশ্যই পড়তে হবে এবং ভূগোল বিষয়ের সুদক্ষ জ্ঞানী হতে হবে তবে আমরা সৌরজগৎ সম্পর্কে কোনো কিছুর বিবর্তন সম্পর্কে ব্যাখ্যা প্রকাশ করতে পারি এবং সক্রিয় গবেষণার সবচেয়ে আকর্ষণীয় অনেকগুলি প্রশ্ন রয়েছে এবং বিশেষ ক্ষেত্রগুলি রয়েছে মানুষের মনের মধ্যে প্রশ্নের কোনো দিন শেষে হয়ে থাকে না মহাকাশ গবেষকদের মধ্যেও সেরকমই হাজার হাজার প্রশ্ন মনের মধ্যে লুকিয়ে রয়েছে তারা সেই প্রশ্নের সমাধান করার জন্য দিনের পর দিন নানারকম পরীক্ষা নিরীক্ষা চো করে চলেছে সৌরজগৎ সম্পর্কে এবং নানারকম যন্ত্র পাঠাচ্ছে সেই সৌরজগতে এবং তারা গবেষণার কাজ চালিয়ে যাচ্ছে কিছু দিন আগেই আমরা দেখতে পেয়েছি চন্দ্রযান থ্রি লঞ্চ করা হয়েছিলো চাঁদে যার দ্বারা চাঁদ সম্পর্কে সুষ্ঠ একটি ধারণা আমরা জানতে পারি এরকম বিভিন্ন দেশের বিভিন্ন মহাকাশ গবেষকরা নানা ধরনের যন্ত্রপাতি পাঠিয়ে সৌরজগৎ সম্পর্কে জ্ঞানের ভান্ডার উজার করে দিয়ে চলেছে আমাদের মতো সাধারণ মানুষের কাছে এবং শিক্ষার্থীদের সুযোগ করে দিয়ে চলেছে দিনের পর দিন মহাজাগত এবং সৌর জগৎ সম্পর্কে জানার জন্য আমরা লক্ষ্য করতে পারি আমাদের বোঝার বর্তমান অবস্থার সব থেকে গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ভূগোল ভূগোল যদি আমরা পড়ি আমরা মহাজাগতিক শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছুই জানতে পারি ভূগোল বইয়ের মধ্যে থেকে আমরা সৌরজগতের শুরু থেকে পৃথিবীর শুরুতে কেমন অবস্থায় ছিলো এবং শেষে কী অবস্থায় গিয়ে পৌঁছাবে বর্তমান অবস্থা কী প্রত্যেকটি স্তর এবং পোত্যেকটি ক্ষেত্র পৃথিবীর এক একটি অংশ সম্পর্কেও আমরা জ্ঞান লাভ করতে পারি সৌরজগতের গ্রহগুলির অবস্থান এবং সৌর জগতে যে মহাজাগতিক গ্রহাণুপুঞ্জ এবং নানারকম গ্রহ রয়েছে সেগুলি সম্পর্কে আমরা জ্ঞান ধারণ করতে পারি ভূগোল বইয়ের দ্বারা একটি গ্রহ থেকে ওপর একটি গ্রহের দূরত্বও আমরা জানতে পারি সেই ভূগোল থেকে সৌরজগতের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ গ্রহ হচ্ছে সূর্য এই সূর্যের মতোই গ্রহ আরো অনেকগুলি গ্রহ হয়তো রয়েছে যা আমাদের আয়ত্তের বাইরে যার সম্পর্কে আমরা এখনো জানতে পারিনি এই সমস্ত জিনিসগুলি জানার জন্য গবেষকরা বিভিন্নভাবে বিভিন্ন দিন গবেষণা করে চলছে সামনা সামনি আশা করা যায় যে এই সমস্ত প্রশ্নগুলির সমাধান খুব দ্রুতই খুঁজে পাবে আমাদের মহাকাশ গবেষকরা